হ্যাঁ আমি শ্রীমন্ত পাল বলছি স্যানিটারি ব্যবসায়ী হ্যাঁ এইখানে আমার একটা অ্যাপার্টমেন্টে ওই পাইপ লাইনের কাজটা একটু করে দিতে হবে আর কি আপনাকে এখানে পাইপ লাইনটা এইখানে বুজে গেছে আর কি ঠিকমতোভাবে জল আরে পাস হচ্ছে না ওই জন্য এখানকার যে অ্যাপার্টমেন্টাতে যে মানুষজন থাকে খুবই কষ্টতে রয়েছে তাদের খুবই সমস্যা হচ্ছে আপনি কবে আসতে পারবেন বলুন বাগাতে এটা দেখুন কাজটা তো আমি প্রায় দু বছর হয়ে গেলো করেছিলাম হঠাৎ করে এখন দেখছি বন্ধ হয়ে গেছে বুজে গেছে আর কি না ওপরে ওপরে আছে ওপরে ওপরে না আপনি যদি নিজে আসতেন এতো বড়ো অ্যাপার্টমেন্ট তো আপনি নিজে আসলে একটু ভালো হতো যদি দেখে দিতেন আর কি আমরাও একটু সাহস পেতাম যে আপনি নিজে এসে করছেন আরে এটা হচ্ছে হুগলির চুঁচুড়াতে হ্যাঁ ওই করেছিল ওই করেছিল হ্যাঁ তাহলে কেমন কী টাকা লাগবে আরে আপনার

আচ্ছা সেটা ঠিক আছে তাহলে তাহলে আপনি পরশু দিন আমাকে ফোন করে জানান কখন আসছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ